মুসলিম হিন্দু খ্রিস্টান এদের আমি ব্যাপারে বলছি যে মুসলিম ধরুন নামাজ কালাম রোজা নিয়ে ব্যস্ত সব সমময় ওরা ওই ওই নিয়েই চর্চা করে সবসময়ের জন্য আর হিন্দুরা কী করে হিন্দুরা ঠাকুর তোলে মানে তুলে একটু পুজো পার্বণ করে পেঞ্জন মেঞ্জল করে এই এটাই ওরাই ওগুলো ওরা করে আর মুসলিমদের বলুন ধরুন মুসলিমরা ধর উজু করতে মুখ ধোয়া হাত ধোয়া পা ধোয়া এই নখগুলো পরিষ্কার রাখা মাথার চুল পরিষ্কার রাখা কাপড় গার কাপড় পরিষ্কার রাখা নিজের দেহটা সবসময় পাক রাখা এগুলো করলে সে মানে ভদ্রতা বা ওনার রাগ ঈর্ষা কম থাকবে এইভাবে নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া মানে এইো মানে বারবার উঁচু হওয়া নিচু হওয়া ওটা দাঁড়ানো এগুলো করলে বাতের ব্যথা এই হেঁটু যেমন হাঁটু যেমন খালি খালি হাঁটু উঁচু হলে এই হাঁটুর ব্যা গাঁটের হাঁটুর ব্যথা হয় শিরায় টান ধরে পিটির ডাঙরা ফেটে যায় যন্ত্রণা এগুলো থাকে না এগুলো খুব সুন্দরভাবে মুসলমানদের থাকে এগুলো ওদের খুব কম থাকে হিন্দুদের কী হয় বলতে পারবো না মুসলিম ধর্মের কথা বলছি ওগুলো ওদের খুব সুন্দর থাকে ও ওইভোবে নামাজ কালাম পড়লে খুব সুন্দর হয় আর হিন্দুদের কী হয় হিন্দুদেরও ঠাকুর উঠলো সে সাজ গোজ করে ভালো পোশাক আশাক পরে গেলে ওদের ধর্মটা ওরা পালন করতে থাকে গিয়ে হয়তো ডালা হাতে করে নিয়ে পুজো দিতে যায় সামনে গিয়ে একটু প্রার্থনা করে বসে বসে এইভাবে করতে থাকে আর খ্রিস্টান খ্রিস্টান বি ওরকম ওরা খুব ভদ্রতা ওরাও অতো ইয়ে নয় ওরা মানে খুব শান্ত সিষ্ট ওরা হচ্ছে ক কী বলেন তো ভদ্রতার সাথে ওরা চলে যেমন হিন্দু তমন খ্রিস্টান ওইভাবে কিন্তু মুসলিমদের ওইভাবে নয় মুসলিমরাও সম্পূর্ণ আলাদা হতে থাকে আর আলাদা হয় রোগ জীবাণু থেকে খুব মুক্ত ভদ্রতা অভদ্রতা মানে ভদ্রতাই মুসলিম নাম নামাজ কালাম যারা পড়ে তাদের বিষয়ে বললাম ওরা খুব ভদ্রতা হিসেবে ব্যবহার করে সামাজিক হিসাবে ধর্মগুলির মধ্যে কী পার্থক্যই নামাজ কালাম পড়তে পড়তে অনেক দিন হয়ে গেলো বয়স হতে থাকলো ও আর নামাজ কোনো দিন ছাড়ে না যারা বাচ্চা বয়সে ওরা নামাজ পড়ে না যদি বাবা বকব কী করে দু চার দিন পরে আবার ছেড়ে দিলো আবার কিছুদিন পরে আবার পড়ল কিন্তু যারা বয়স হয়ে যায় তারা কোনো দিন নামাজ পড়তে থাক ছাড়ে না ওরা সবসময় পড়তে থাকে মুসলিম ধর্মে এইগুলোই খুব ভালো ব্যবহার